পশ্চিমবঙ্গ হলো একটা ঐতিহাসিক দেশ যেখানে ঐতিহ্যপূর্ণ পরিপূর্ণ এখানে রান্না বান্না ও খাবার দাবার একদমই আলাদা অন্যান্য দেশের তুলনায় এখানে রিসর্ট হোটেল রেস্টুরেন্টে বিভিন্ন রকম আলাদা আলাদা রান্না পাওয়া যায় এখানে অনেক দর্শকরা আসেন তারা রিসর্ট হোটেল রেস্টুরেন্টে থাকেন এবং বিভিন্ন রান্নার স্বাদ গ্রহণ করেন যেগুলি অনেক কম দামিও হয় বেশি দামিও হয় তারা অনেক সময়ই রিসর্ট হোটেলের দামি দামি খাবার তো খান কারণ রিসর্টে দাম প্রচুর বেশি হয় ফাইভ স্টার হোটেল সেভেন স্টার হোটেলের খাবারের দাম অনেকটাই বেশি হয় আর রাস্তায় যেসব ছোটো ছোটো স্টল আছে ছোটো ছোটো খাবারের দোকান আছে সেগুলোতেও খেতে ভালোবাসেন কারণ ছোটো ছোটো স্টলগুলির খাবার খুবই ভালো হয় যেমন মোগলাই চাউমিন মোমো এগরোল কাটলেট ভেজিটেবিল চপ আরও বিভিন্ন রকম আছে তাছাড়াও দই লস্যি আইসক্রিম এগুলোও খাওয়া হয় অনেকে এখন নানা রকমভাবে খাবার তৈরি করতে শিখছে এবং সেগুলিকে অনেক বাড়াচ্ছে এগুলির দামও কম হয় ছোটো ছোটো স্টলগুলিতে ভালো খাবারও পাওয়া যায় দামও কম হয় আর তাই জন্য অনেকে এই ছোটো ছোটো দোকানগুলোতে খেতে পছন্দ করে আর এগুলোর রান্নার পদ্ধতি খুব ভালো অনেক সময়ই যারা জন্মদিন পালন করবে বা অনুষ্ঠান পালন করবে তার জন্য রিসর্টে যায় বা রেস্টুরেন্টে যায় কিন্তু যারা শুধুমাত্র খেতে চায় তারা এই ছোটো ছোটো স্টলগুলোতেই খেয়ে নেয় এদের খাবারও ভালো থাকে